প্রথমত অনলাইন ক্লাস নিয়ে বলতে গেলে অনলাইন ক্লাস যা করোনার সময় খুবই বেশি কাজে লেগেছে এই অনলাইন ক্লাসে নানা ধরনের স্যার আমাদের শিক্ষার জন্য সুযোগ করে দিয়েছে এই শিক্ষায় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধ্যায় করোনার সময় ছিল অনলাইন ক্লাস এই করোনা ভাইরাসে যখন প্রত্যেকটা পৃথিবী মানে একটাই পৃথিবী যদিও যখন পৃথিবীটা সব থেমে গিয়েছিল তখন এই অনলাইন ক্লাস শিক্ষাকে সমভাবে বণ্টন করে রেখেছিল এরপর আসি ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও যার মাধ্যমে নানা মানুষ ক্যারিয়ার গড়ে থাকে ইউটিউব থেকে নানা মানুষ ক্যারিয়ার গড়ার মাধ্যমে টাকাও উপার্জন করতে পারে এ টাকা উপার্জনের বিভিন্ন রকমের ধাপ হয়ে থাকে বিভিন্ন রকমের বিষয় নিয়ে করে কেউ নানা ধরনের ধরুন নানা ধরনের আর্টস কলা কলা বিভাগ নিয়ে এইসব কেউ ভিডিও করে কেউ নাচ গান নিয়ে কেউ খাবার নিয়ে ইত্যাদি ভিডিও করতে থাকে ইউটিউবে সবচেয়ে বেশি যেটা নিয়ে ভিডিও হয় সেটা হচ্ছে মজার ভিডিও কারণ মানুষ শুধুমাত্র ফোন ঘাঁটে বিনোদনের জন্য এই বিনোদন করার জন্য ইউটিউব ভিডিওতে এসে আর মজার মজার ভিডিও দেখতে থাকে আর এই মজার মজার ভিডিও দেখার মাধ্যমে নানা মানুষের মুখে ফুটে ওঠে হাসি আর এই হাসির জন্য হয়ে থাকে মানুষের জীবনটা আরও সুন্দর হতে থাকে ধরুন অফিসে কাজ করার শেষে সে এলো এবং ফোন ঘেঁটে যদি কোনও নেগেটিভ বা ঋণাত্মক কোনও খবর শুনতে পায় তাহলে সে নিশ্চয়ই তার মনটা আরও দুঃখিত হয়ে যাবে কারণ সে তখনই খুবই টায়ার্ড ছিল এবং তারপর যেটা নিয়ে সবচেয়ে বেশি আছে এবারে অনলাইন কোর্স অনলাইন কোর্স অনেক ধরনের হয়ে থাকে ধরুন অ্যানিমেশন নিয়ে একটা কোর্স আছে যেটা আমি করতে ভালো পারি এবং তার সাথে আরেকটা আছে সিনেমা নিয়ে যেসব কোর্স হয় একজন সিনেমা নিয়ে কোর্স করেছে সেটা ইউটিউবে সে বলেছে যে ইউটিউবে ছাড়া যাবে না কারণ সেটা তার সারা বছরের পরিশ্রমের ফল সেটা সে ওই কোর্সটায় দিয়েছে এবং কোর্সের বিনামূল্যে প্রায় পাঁচশো টাকার মতন লেগেছিল এবং সেটা থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি যেটা সে তিন বছর ধরে জেনেছিল এবার কথা বলতে খুবই অনলাইন কোর্স খুবই সাহায্য করেছে আমাকে এবং এ নিয়ে আমি অনেক কিছু করতেও চাইছি এবার আছে অনলাইন ভর্তি যারা ধরুন বাইরে আছে যারা ধরুন বাইরে আছে এবার তারা অনলাইনে ভর্তি করতে পারে অনলাইনে ভর্তির জন্য নানা রকমের ফর্মের ও অনলাইনে পাওয়া যায় এবার আছে ইবুক নিয়ে ইবুক নিয়ে যদিও আমি বেশি কিছু জানি না যদিও ইবুক আমার বেশি কিছু প্রয়োজন হয় না তবুও কারণ আমি ফোনে বই পড়তে অতটা পছন্দ করি না তবুও মাঝে মাঝে আমি পড়ে থাকি নানা ধরনের গল্প সামগ্রী এর নিয়ে এবং নানা ধরনের কবিতা ইত্যাদি নিয়ে পড়তে থাকি আর সবকিছু শেষে এটাই বলবো যে ইউটিউব ভিডিও সবচেয়ে বেশি আমাকে সাহায্য করেছে ইউটিউব ভিডিওতে ধরুন খান স্যার বলে একটা স্যার আছে যেটা খুবই ভালো মানুষ এবং সে আমাকে সাহায্য করেছে নানা ধরনের ইন্সপিরেশান দিয়েছে ধরুন নানা ধরের বিভাগ যেমন ইতিহাস ভালো পড়ায় এবং রাষ্ট্রবিজ্ঞানটাও খুব ভালো পড়ায় এ আর আছে অনলাইন ক্লাসেও সে আসে অনলাইন ক্লাসই করায় ইউটিউবেও অনলাইন ক্লাস করে এটাই হচ্ছে তার কাজ আর সে একসময় অনেক গরিব ছিল এবং যেটা বললাম যে ইউটিউবে ক্যারিয়ার ইউটিউবে ক্যারিয়ার গঠিত হয় আর গঠিত হওয়ার জন্য অনলাইন ক্লাস সে শুরু করেছিল একটা সময়ে তখন তার কাছে না ছিল টাকা না ছিল অন্য কিছু আর তার জন্য সে উঠে এসেছিল পাটনা থেকে আর এখন সে অনেক বড় ইউটিউব চ্যানেল বিশ্বের সবচেয়ে বড় এডুকেশনাল চ্যানেল আর এই চ্যানেল তার প্রায় তিরিশ মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার আছে সবশেষে একটাই কথা বলবো ধন্যবাদ খান স্যার এত কিছু আমাকে শেখানোর জন্য আর কিছু না বলে আমার এই বক্তব্য শেষ করছি